প্রথমত বাংলা ভাষার নিজস্ব শব্দের সংখ্যা খুবই কম আমরা যদি বাংলা ভাষা চর্চা করি বাংলা ভাষা অ্যানালাইসিস করি দেখতে পাব বাংলা শব্দ ভান্ডারের বাংলা ভাষার শব্দের পরিমাণ খুবই কম ঢোল ঢাকি ধামা দিশি মাত্র কিছু শব্দ বাদে বাকি যত শব্দ রয়েছে বেশিরভাগ শব্দ বিদেশি ভাষা যেমন ধরুন আমরা ব্যবহার করি সচরাচর বসার জন্য ব্যবহার করি চেয়ার অ্যাকচুয়ালি চেয়ার একটা ইংরেজি শব্দ সেটাকে আমরা বাংলা ভাষায় আপন করে নিয়েছি চেয়ারের বাংলা প্রতিশব্দ হল কেদারা কিন্তু অনেক মানুষই সেটা জানে না এছাড়াও আরবি ফার্সি গুজরাটি বিভিন্ন ভাষা দ্বারা আমাদের বাংলা ভাষা প্রভাবিত এবং বিভিন্ন সংস্কৃতি দ্বারাও সেই ভাষা বাংলা ভাষা প্রভাবিত বাংলা ভাষায় রয়েছে যেরকম আমরা সচরাচর ব্যবহার করি হরতাল একটা গুজরাটি শব্দ রয়েছে বেঞ্চ চক ডাস্টার এগুলো ইংরেজি শব্দ কিছু কিছু ফার্সি শব্দ ব্যবহার করি